আমি দু মাস আগে ডাভের একটি কান্ডিশানার কিনেছি কারণ মাথায় শ্যাম্পু করার পর সবসময় কন্ডিশানার ব্যবহার করা উচিত বিশেষ করে ডাভের মতো এতো ভালো ব্র্যান্ডেড কোম্পানির কন্ডিশানার লাগালে আপনারাও বুঝবেন এর উপকারিতা কোথায় মাথায় চুলগুলো ভীষণ মোলায়েম থাকে এবং একটাও চুল পড়ে না